সৌমিত সরকার বলছ হ্যাঁ আমি নদীয়া হাইস্কুলের প্রশাসক বলছি হ্যাঁ বলছিলাম যে তুমি শুনলাম উচ্চমাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছ তা কীসে ভর্তি হবে মানে কোনদিকে যেতে চাইছ আচ্ছা ডাক্তারির লাইনে পড়তে চাইছ হ্যাঁ এটা ভালো লাইন উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর অনেক ছেলেমেয়েরাই আছে যে ডাক্তারি লাইনটাই আগে মানে চুজ করে সে তো ওটা খুব ভালো লাইন ওটা সম্বন্ধে কোনো খারাপ বলে কিছু নেই আর তবে আমাদেরও এখানে আমাদের নদীয়া জেলাতে মানে উচ্চমাধ্যমিক পাস করার পর খুব ভালো একটা মানে কোর্স রয়েছে সেই কোর্সটা যদি করতে চাও কোর্স কমপ্লিট বলতে দেখো বেশি টাকা নয় যেহেতু তোমার উচ্চমাধ্যমিকে তুমি ভালো রেজাল্ট করেছ তোমার নাম্বারের ভিত্তিতেই হয়ে যাবে বুঝতে পারছ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু আমাদের এখানে এই উচ্চমাধ্যমিক পাস করার পর ছেলে মেয়েরা যারা ভালো বা ভালো নাম্বার পায় তারা আগে আমাদের এখানে কাজকর্মের সাথে যুক্ত হয় মানে আমাদের এখানে স্কুলে যেসব পড়াশুনা যে টাইপের কোর্স করানো হয় সেসব টাইপের কোর্সে আগে যুক্ত হয় আর আমাদের পশ্চিমবঙ্গের এখনকার উচ্চশিক্ষা বা চাকরি টাকরি বিষয়ে তোমার তো জানা আছে মানে কীরকম সব পরিস্থিতি হ্যাঁ ডাক্তারি লাইনটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভালো লাইন একটা চাকরির দিক থেকে কিন্তু আমাদের যে কোর্সটা ওই কোর্স থেকে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবে ইঞ্জিনিয়ারিং লাইনটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভালো রয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ওইটা ছাড়াও তুমি ডাক্তারি লাইনটা দেখো যে খরচা হবে আমার মনে হয় তার থেকে ইঞ্জিনিয়ারিং লাইনে খরচা কম আর তাছাড়া আমাদেরও এখানের স্কুলে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু খরচা কম আছে খুব বেশি নয় তুমি ডাক্তারি লাইন পড়তে যে খরচাটা তোমার হবে তার থেকে খুব কম খরচাতে আমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে বুঝতে হ্যাঁ তুমি কাজ করো তোমার বাড়ির তোমার অভিভাবককে আমার সাথে কথা বলাও ঠিক আছে আমি তাকে আরও বুঝিয়ে বলব তারপর তোমরা দুজনে মিলে একদিন আমাদের এই স্কুলে এসো তোমাদেরকে আমি আমাদের স্কুলের স্ট্রাকচারটাও বুঝিয়ে বলব হুম তুমি বাড়ির লোককে বোঝাবে আর বলবে আমাদের এই নদীয়া স্কুলের ব্যাপারে স্কুলের প্রশাসক ফোন করেছিল ঠিক আছে এই জিনিসগুলো বোঝাবে আর আমাদের এই ইঞ্জিনিয়ারিং যে কোর্সের যে ব্যাপারটা এই ব্যাপারটাও ভালো করে বোঝাবে যে ডাক্তারি লাইনের থেকে এই কোর্সটা কিন্তু আরও ভালো লাইন আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি